ভারতবর্ষের কিছু বিখ্যাত নৃত্যশৈলীগুলির মধ্যে আছে ভরতনাট্যম তারপরে রয়েছে ছৌ নৃত্য সাঁওতাল নাচ এছাড়াও রয়েছে কত্থক এবং রবীন্দ্রনৃত্য আমাদের ভারতে সেরা কিছু বিখ্যাত নৃত্যশিল্পী হলেন রেমো ডি সুজা হৃত্বিক রোশন টাইগার শ্রফ এরা